হ্যাঁ আমি সকাল এবং সন্ধে বেলাও দৌড়াতে যাই প্রত্যেক দিন আমি চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত দৌড়ে থাকি আমার দৌড়ানোর কারণে আমার শরীরও অনেকটা সতেজ থাকে শরীর সতেজ থাকার জন্য আমি রোগমুক্তও হয়ে থাকি রোগমুক্ত হওয়ায় যে কারণে আমাকে রোগও কোনো আক্রান্ত করতে পারে না দেখতে গেলে সকালের এবং ভোরবেলার আবহাওয়াটা অনেকটাই সুন্দর হয়ে থাকে কারণ ভোরবেলা কোনো গাড়ি ঘোড়া যায় না তার জন্য ভোরবেলার আবহাওয়াটা দূষণমুক্ত হয়ে থাকে কিন্তু দেখতে গেলে আপনি দিনের বেলার দিকে দৌড়াতে গেলে দেখা যায় যে সেখানে দিনের বেলার আবহাওয়াটা অনেক দূষণ দূষণ হয়ে থাকে এবং দূষণমুক্ত না হওয়ার কারণে আমাদের শরীরে অনেকটাই ক্ষতি করে কিন্তু সন্ধেবেলা আমাদের আবহাওয়াটা অনেকটাই সুন্দর হয়ে থাকে এবং দূষণমুক্ত একটু থাকে দূষণ একটু থাকে সেই আবহাওয়াটার মধ্যে কিন্তু অনেকটাই দূষণমুক্তও হয়ে থাকে দেখতে গেলে আমাদের সন্ধেবেলাও দৌড়নো উচিত চার থেকে পাঁচ ঘন্টা চার থেকে পাঁচ ঘন্টা না দৌড়ানো না পারলেও আমাদেরকে এক থেকে দেড় ঘন্টা অন্তত দৌড়ানো উচিত যা আমাদের শরীরের মধ্যে অনেকটাই কনফিডেন্সটা এনে রাখে যা শরীরের পক্ষে অনেকটাই সুবিধা হয়ে থাকে হ্যাঁ আমি সেই ভোরবেলার আবহাওয়াটা এবং ভোরবেলার সৌন্দর্য দেখে আমি অনেকটাই অনুপ্রাণিত হয়ে থাকি যে ভোরবেলার এত দারুণ মজাদার আবহাওয়া এবং দারুণ হচ্ছে এই আকাশের সৌন্দর্য এই যু মানুষজন দৌড়াচ্ছে ভোরবেলা মানুষজন একসঙ্গে গল্প করতে করতে যাচ্ছে এই অনু সৌন্দর্য দেখে আমি অনেকটাই অনুপ্রাণিত হয়ে থাকি